রাজ্যে রাজ্যের অনেক জায়গায় ভালো সাংস্কৃতিক জায়গায় লোক পরিদর্শন করতে আসে এই যেমন সমুদ্র সমুদ্রে যেমন দীঘা পার্কে দীঘা সুন্দরবন এসব জায়গায় খুব পরিদর্শন করা খুব ভালো লাগে এইসব জায়গায় খুব যোগাযোগের পক্ষেও খুব ভালো আগ্রহী এবং খুব দর্শকদের খুব ও ভালো লাগে এবং এবং সুন্দরবন এলাকায় খুব খুব ভালো জলপ্রপাত এবং সমুদ্র সৈকত খুব ভালো লাগে এবং সেখানে অনেক পশু পাখি আছে সে সেখানে পার্ক আছে পার্কে বিভিন্ন রকমের পশু ও দেখতে পাওয়া যায় সুন্দরবনে অনেক লোক শিকার করতেও যায় আর সেই সব জায়গা খুব ভালো লাগে এ দেখে মনে হয় খুব মনোরম দৃশ্য ও এসব জায়গা আমাদের খুব পছন্দ হয় এবং খুব ও সেসব জায়গায় খুব জলাশয় বড়ো বড়ো জলাশয় আছে সেখানে বিভিন্ন রকমের জন্তু জানোয়ার বাঘ সিংহ এইসব জায়গায় খুব ভালো হরিণ টরিণ এইসব জায়গায় থাকে এই এইসব জায়গায় দেখতে পাওয়া যায়